হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার ভাই বলুন ও আচ্ছা আচ্ছা আমি এই যে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে এতদিনে মনে পড়েছে হ্যাঁ হ্যাঁ ভালো আছেন তো আর বাড়ির সবাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই তো হুম হুম হুম হুম হুম আর পয়সাকড়িরও হুম সেই তো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ ডাকা শুরু করব আমাদেরও তো তাই অবস্থা একই কৃষকদের পয়সা কড়ির সবই ব্যাপার জমিতে লাগাব মিশ্র সারের দাম বেড়ে গেছে সব কিছুরই দাম বেড়ে গেছে সেই হিসাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ধান কাটতে যেতে হবে এই হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই কারণেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এপাশেও তাই হ্যাঁ মুনিশ তো অনেক আছে আমি তো সবাইকে পাঠিয়েছি অন্যান্য যাদের আমি তো পাঠিয়েছি মুনিশ পাঠিয়েছি আমি অনেক আপনি যদি আসেন তাহলে অনেকগুলো ছেলেকে সব ব্যবস্থা করে দিতে পারব

আচ্ছা আচ্ছা আমাদের মহিলাও আছে পুরুষও আছে দুরকমেরই রয়েছে সব কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া তবে আপনার বাড়িতেই খাবে দাবে সারাদিন তারা কাজ করবে তো হ্যাঁ হুম সারাদিন খাবে দাবে তারা কাজ টাজ করবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওতে অসুবিধা কিছু নেই হ্যাঁ হ্যাঁ এই চাষেরই তো এ তার হ্যাঁ সেই তো

তারা খাওয়া দাওয়া করবে আর ওখানেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই আর কি সেই আর কি একদম থাকা টাকা সব ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমিই তো সবাইকে দিই মুনিশ টুনিশ সবকে আমিই ব্যবস্থা করে দিই

হ্যাঁ হ্যাঁ সবাইকে আমিই ব্যবস্থা করে দিই ঠিক আছে রাখছি তাহলে ওই কথাই রইল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম